আমি উপর নডিয়া থেকে বলছি আমি আপনাদের রেস্তোরাঁ থেকে চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ অর্ডার করেছিলাম কিন্তু যে ডেলিভারি বয় আমাকে দিতে এসেছিলো তার ব্যবহারটি কিন্তু খুব খারাপ ছিল তিনি আমার সাথে খুব খারাপভাবে ব্যবহার করেছেন অনুগ্রহ করে আপনার ডেলিভারি বয়দেরকে একটু বলবেন যেন কাস্টমারদের সাথে এইভাবে ব্যবহার না করে